বাংলা ভাষায় কি যে আকর্ষণীয় অস্বাভাবিক শব্দ বাক্যাংশ যেমন বিশেষভাবে আকর্ষণীয় বা উল্লেখযোগ্য বলে মনে করি যেমন মা ভাত তার মানে মা বুঝে যায় যে ভাত দাও বা ওই ওই বললে শিশু শুনতে পায়